এখন আমাদের পরিবহন ব্যবস্থা খুব উন্নত আমাদের যাতাযাতের কোনো অসুবিধা নাই আগেকার থেকে অনেক সাশ্রয়ী হয়েছে টাকা পয়সার কোনো নেয়া নেয় আগের থেকে যাতযাতের পয়সাও কম লাগে এখন অনেক উন্নত হয়েছে